হ্যাঁ এটা কি হচ্ছে সুমন মাহাতোর হচ্ছে ফুলের দোকান বলছি আপনাদের এখান থেকে নাকি ফুলের অর্ডার দেওয়া যায় বাড়িতে বসেও আপনারা ফুল নাকি বাড়িতে পৌঁছে দেন আচ্ছা আচ্ছা আসলে আমাদের এখানে স্থানীয় পূজা আর কি পূজার জন্য কিছু ওই গাঁদা ফুল লাগবে যেমন বাসন্তী কালারের গাঁদাটা মানে যেটা হলুদ আর লাল ওটা লাগবে কিছু রজনীগন্ধা লাগবে কিছু এমনি সিজিন ফ্লাওয়ার লাগবে সেই জন্য আর কি বলছিলাম যে কতো করে কি মালা বা কেরকম কি দাম সেটা জানছিলাম আর কি না না না মালাসহই নেবো লুজ কেন নেবো আচ্ছা আমাদের ধরুন না পঞ্চাশ কেজি লাগবে মিনিমাম আচ্ছা ওটা কি আপনারা বাড়িতে পৌঁছে দেবেন আপনাদের কাছে রজনীগন্ধার মালা তাহলে কতো করে দিবেন সরুটা নয় যেটা মোটা বলছি

আচ্ছা আচ্ছা আর গাঁদা ফুলের হ্যাঁ ওটাও লাগবে ওটা আমাদিকে বেশি না মোটাটা দেবেন গোটা ছয়েক আপনি সেটা একটা খাতায় লিখে রাখুন গোটা ছয়েক মোটা দেবেন মালাটা হ্যাঁ আর হ্যাঁ আর সরু চেনের মতন দেবেন ওটা দিয়ে দেবেন দশ টাকা করে পিস তো তাহলে গাঁদার থেকে তো রজনীগন্ধার দাম কম আচ্ছা ওটা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা তাহলে এক কাজ করুন দুটো মিলিয়ে এটা দিয়ে দিন পঁচিশ কেজি এটা দিয়ে দিন পঁচিশ কেজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর তাহলে একটু দামটাও তো দেখেশুনে করবেন পনেরো টাকা দশ টাকা না আমি পঞ্চাশ কেজির মাল নিচ্ছি মানে পনেরো টাকা দশ টাকা করে কি আর নেবেন আচ্ছা ঠিক আছে কারণ আমাকে তো সেটা বলতে হবে আর আমাদের কিন্তু কালকেই লাগবে মালাটা হ্যাঁ আপনারা কখন দিতে পারবেন ভোরবেলা মানে সকালবেলা আটটা নটাকে দিলে ভালো হয় একবারে বাড়িতে পৌঁছে দেবেন আমি ঠিকানাটা তাহলে হোয়াটসঅ্যাপে করে দিচ্ছি আর টাকা কি আপনাদেরকে আগে থেকে কিছু দিতে হবে আচ্ছা আপনাদের কিছু অনলাইন মাধ্যম আছে নাকি ঠিক আছে তাহলে আপনাদিকে আমি জানিয়ে সবাইয়ের সঙ্গে একটু জিজ্ঞাসা করে যে আট টাকা দশ টাকা বলছে একেবারে ঘর করে ঘর গাড়ি ভাড়া নিবেন না তো আর আচ্ছা ঠিক আছে আমি আমি এটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কোনখানে আসতে হবে কখন আসতে হবে আমি সব লিখে ডিটেলস আর টাকাটা আপনাকে পাঠিয়ে দেবো সবার সঙ্গে আলোচনা করে হ্যাঁ